ক্যামেরাটা খুব ভালো ছিল ক্যামেরাতে ছবি তুলতেও খুব ভালোবাসি আমরা সবাই এবারে ছবি তুলতে যেতাম যেয়ে এবারে ফোটোগ্রাফারের কাছে যেয়ে ছবি তুলতাম সবাই মিলে ফ্যামিলির সবাই মিলে খুব আনন্দ পেতাম বাচ্চারাও খুব আনন্দ পেত মা বাবা দাদু ঠাকুমা সবার সঙ্গে যেয়ে ছবি তুলতে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করত আমাদের বাড়িতে একটা ক্যামেরা ছিল ছবি তুলতে আমি খুব ভালোবাসতাম সেখানে ক্যামেরাটা আজ বিগত কত দিন ধরে খারাপ হয়ে যায় সেই কারণের জন্য আমরা ছবি তুলতে পারছিলাম না সেই কারণের জন্য বাইরে যেয়ে আমাদেরকে ছবি তুলে আসতে হতো না হলে ছবি তুলতে ক্যামেরাতে খুবই ভালো লাগে আমাদেরকে আর সবাইকেই খুব ভালো লাগে ছবি তুলতে ক্যামেরাতে ওই জন্য সবাই নিয়ে যাই ফ্যামিলির সবাই মিলে যেয়ে আমরা ছবি তুলতে খুব পছন্দ করি যখন যাই পাশের বাড়ির দিদিরাও বলে দাঁড়াও আমিও যাব তোমাদের সাথে আমাকেও ছবি তুলতে খুব ভালো লাগে আমরা কী করি তাদেরকেও আমাদের সাথে নিয়ে আসি ছবি তোলার জন্য সবাই মিলে একসঙ্গে একটা গাড়ি এ করে ছবি তুলতে যাই ক্যামেরাতে